আমার বাচ্চার রেজাল্ট বেরানোর পরেই ইস্কুলের ভর্তির একটি ডেট দিয়ে দেয় সেইরকম ভর্তির ডেটেই আমাদের ভর্তি করতে করতে হয় এবং সে তাই অ্যামাউন্ট দিয়ে দেয় যে এতো টাকার মধ্যে বাচ্চাকে ভর্তি করতে হবে সেইরকমভাবেই আমি বাচ্চাকে ভর্তি করে দিয়ে আসি এবং মাসে মাসে একটি মাসিক বেতন দিতে হয় এবং দু থেকে দু তারিখ থেকে এবং হচ্ছে দশ তারিখের মধ্যেই ওদের বেতনটি আমার দিয়ে দিতে হবে যদি না প্রত্যেক মাসে ওই তারিখের মধ্যে যদি না আমি বেতন দিই আমার দিকে এবারে বলাই আছে নোটিশ বোর্ডে যে তাতে তোমাদের ইন্টারেস্ট কাটবো নাহলে বাচ্চার পড়াশুনায় ক্ষতি হবে সেই কারণেই আমরা প্রত্যেক মাসে মাসে দশ তারিখের মধ্যে বেতনটা দিয়ে দিই এবং তার মধ্যে এই যে পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষার সঙ্গে পরীক্ষার ফি দিতে হয় আমাদের প্রত্যেক মাসের তো বেতনটা দিতেই হয় বেতনের সময় মাসে যে তিনবার আমাদের প্রত্যেক বছরে যে তিনবার পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্য আলাদা করে বেতনটি আমাদের দিতে হয় কত টাকা আমাদের দিতে হবে না পরীক্ষার বেতন আমাদের দিতে হয় প্রত্যেক তিন মাস অন্তর তো পরীক্ষা হয় তাহলে সে মাসের বেতনটা হচ্ছে ষাট টাকা পরীক্ষার বেতন হচ্ছে ষাট টাকা আর মাসিক বেতন হচ্ছে তিনশো কুড়ি টাকা এরকম করে টাকা দিয়ে আমাদের ছেলে মেয়েকে ভালো করে পড়াশুনা শেখাই আই এবং বছরের শেষে যদি যে পরীক্ষা হবে যদি মাসের বেতন নাও দিয়ে থাকি যদি পরীক্ষার সময় সেইসব বেতন ফাইনাল পরীক্ষার সময় সেই বেতন সব মিটিয়ে দিয়ে ওরা অ্যাডমিট কার্ড দেবে তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার বেতন যদি না আমরা মেটাই তাহলে ছেলেকে পরীক্ষায় বসতে দেবে না সেই জন্যেই আমরা সময়ে সমস্ত বেতন মিটিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে ছেলেকে পরীক্ষায় বসতে দিই